মিডিয়া বা সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ এর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি মাধ্যম বা সমাজ মাধ্যম বা সংবাদমাধ্যম অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং যে সমস্ত তথ্য সম্প্রচার করা হবে বা তথ্য বিনিময় করা হবে সেগুলি সত্যতা যাচাই করা থাকবে এবং এটি হবে কোনও রাজনৈতিক দলের নিরপেক্ষতা বজায় রেখে তাদের তথ্য পরিবেশন করতে হবে এই সমস্ত কারণে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে মিডিয়াকে দেশের উন্নতির জন্য মিডিয়ার ভূমিকা অবশ্যই রয়েছে কারণ মিডিয়া বা সংবাদমাধ্যমের মাধ্যমেই আমরা কিন্তু দেশের নানা প্রান্তের খবর বাড়িতে বসে টিভিতে বা আমাদের হাতের মুঠোয় যে এখন ফোন এসছে সেখানে দেখতে পাচ্ছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বিকৃত মিডিয়ার ব্যবহার শুরু হয়েছে অর্থাৎ কোনও খবরকে আলোকিত মানে তার আলো তার দিকে আলোকপাত করার ফল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খবর বিকৃত হচ্ছে তার ফলে কিন্তু যে গণতন্ত্রের দিকটা যেখানে নিউজের বা সেখানে খবরে নিরপেক্ষতা বজায় থাকছে না খবরের সত্যতা বজায় থাকছে না অনেক সময় ভুল ঘটনা বা ভুল খবর রটানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে আর মিডিয়া যেহেতু এখন যথেষ্ট শক্তিশালী একটা মাধ্যম যেখানে কি না খবর ছড়াতে সময় লাগে না তাই গণমাধ্যমের যে স্বাধীনতা রয়েছে সে স্বাধীনতার দিকটা খেয়াল রেখে তাদেরকে কিন্তু যথেষ্ট ভালোভাবে সংবাদ পরিবেশন করতে হবে এবং আশা করি দেশের উন্নতিতে মিডিয়া আগামী দিনে কাজে তাদের যে ঠিকঠাক ব্যবহার সেটা করবে